উন্নয়ন এবং সমিতির ক্ষেত্রে পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য চ্যালেঞ্জগুলি হলো অর্থনৈতিক সামাজিক পরিবেশগত রাজনৈতিক অবকাঠামোগত দিক এর থেকে জেলাকে উন্নত করার জন্য অর্থনৈতিক আমাদের এখানে মেদিনীপুর জেলা অর্থনৈতিক দিক থেকে প্রচুর মানসিক কষ্টে থাকে কারণ পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন গ্রামে অনেক কলকারখানা শিল্প নেই ওই জন্যই এখানকার মানুষকে দিনমজুর খেটে খাওয়া চাষবাসের ওপর নির্ভরশীল হতে হয় এখানের মানুষ সামাজিক পরিবেশগত দিক থেকেও খুব খারাপের দিকে কারণ এখানে সামাজিক পরিবেশগত এখানের মানুষ শিক্ষাগত দিক থেকেও অনেকটা পিছিয়ে গ্রামের মানুষরা কারণ তারা পরিবেশ সামাজিক দিক থেকে কিছুই বুঝতে পারেনি আর রাজনৈতিক কোন কিছুর দিক থেকে যদি কোন রাজনৈতিক নেতাকে বলা হয় যে এইখানে এই কাজটা করুন ওই কাজটা করুন এই এই দল বলবে ওই দলকে বলুন ওই দল বলবে এই দলকে বলুন এরকম দিক থেকেও মানুষের মধ্যে হিংসা মারামারি লেগেই থাকে এইসব উন্নত করার জন্য প্রত্যেক মানুষকে এগিয়ে নিয়ে যেতে হবে যে আমাদের সরকারকেও সুপারিশ করতে হবে যাতে রাস্তাঘাট সুন্দর হয় পানীয় জল সুন্দর হয় কীভাবে কলকারখানা করে কীভাবে শিল্প করে বিভিন্নদিক থেকে উন্নত করা যায় কীভাবে অর্থনৈতিক দিক হয় ভালো পানীয় জলের পানীয় জল আমাদের প্রত্যেক জায়গায় ট্যাপ করতে হবে সেইখান থেকে জানতে হবে সেই জল যাতে অপচয় না হয় বেশী সেই জলকে কীভাবে আমরা সঞ্চয় করব যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে সেই জলকে রাখতে হবে বিভিন্ন রকমের মানুষকে শিক্ষা দিতে হবে কীভাবে লেখাপড়া শিখে বাইরে গিয়ে উন্নতি করা যায় এই এই জেলার জন্য এগুলোই হচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য চ্যালেঞ্জ